আমি একজন হিন্দুধর্মী আমাদের হিন্দুদের সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবং যেটা আমরা আমাদের বাড়িতে প্রতি বছর করে থাকি এই মা দুর্গাতে দুর্গাকে আবাহন করার জন্য আমরা অনেক নিয়মাবলী করে থাকি পুজো সাত দিন আগের থেকেই আমরা আমাদের বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব ধুয়ে মুছে নতুন সব কিছু রেডি করি যেহেতু মা বাড়িতে আসবেন তার পরিবারকে নিয়ে তাই আমরা স সবাই মিলে ষষ্ঠীর দিন থেকে মাকে আবার পঞ্চমীর দিন মাকে আমরা আমাদের বাড়িতে ঢুকিয়ে দিই এবং মাকে বরণ করে তার আমাদের নির্দিষ্ট একটা মন্দির রয়েছে সেই মন্দিরে মাকে রাখি এবং আমরা ষষ্ঠীর দিন মাকে প্রথমে আমরা বরণ করে নিই বরণ করে নিয়ে সেখানে রেখে প্রত্যেকে প্রণাম করে যা যা নিয়মাবলি সে তা করি এবং মা আসার আনন্দে আমরা সকলেই পুজোর সময় চারদিনে কি পরবো নতুন জামা কাপড় পরি নিয়ে রাখি এবং প্রথমে ষষ্ঠীর দিন আমরা যা পরার নতুন জামা কাপড় পরি প্রতিদিন মায়ের নানান ভোগ হয় যেমন সপ্তমীর দিন আমরা ফল ভোগ দিয়েই পুজো দিয়ে থাকি আমাদের বাধা পুরোহিত রয়েছে সেই পুরোহিত এসে আমাদের সমস্ত আমরা নিয়মকানুন লিখিয়ে দিই এবং পুরোহিত সেগুলো করে করে থাকেন তারপর সপ্তমীর দিন গেল এবার অষ্টমীর দিন তো মায়ের ভোগ দিতেই হবে সেদিন ভোগ নিবেদন করা হয় আর আমাদের অনেক আত্মীয় স্বজনকে আমরা নেমন্তন্ন দিই এবং তারা প্রত্যেকেই তখন আমাদের বাড়িতে চার দিন ধরে থাকে পুজো দেখে তারা সন্ধ্যাবেলা হলে বাইরে ঘুরতে যায় কিন্তু আমাদের যাওয়া হয় না যেহেতু আমাদের বাড়ির পুজো তাই আমরা বাড়িতেই বসে থাকি পুজো মণ্ডপে বসে থাকি আর নবমীর দিনও পুজো হয় আর দশমীর দিন শেষ দিন সেদিন মা মাকে বিদায় দেওয়ার সময় আমাদের প্রচণ্ড কান্না পেয়ে যায় কেননা আবার এক বৎসর অপেক্ষা করতে হবে মা আসবেন এবং আমাদের বেদনাদায়ক মন নিয়েই আমরা মাকে বরণ করে শেষ বিদায় জানাই এবং নিরঞ্জনের পালা তারপর মাকে নিয়ে আমাদের এখানে নির্দিষ্ট ঘাটে বিসর্জন দিয়ে আসা হয় এভাবেই আমরা আমাদের উৎসবটা পালন করে থাকি